আমার পোষা প্রাণী আছে সেটি হল গরু এই পোষা প্রাণী আমি পুষতে চাই তার কারণ গরু যে দুধ দেয় সেই দুধ অত্যন্ত মূল্যবান আজকাল বাজারে যে দুধ বিক্রি হয় সেটা হচ্ছে ভেজাল দুধ কিন্তু আমি গরু থেকে যে দুধ পাই সে দুধ হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ দুধ এবংএই দুধ আমরা নিজেরা ঘরে খাওয়া হয় এবং বিক্রি করা হয় এছাড়া এই গরুতে যে আমাদেরকে গোবর দেয় সেই গোবর আমরা ঘরে জ্বালানি হিসাবে ব্যবহার করি আজকাল যা গ্যাসের ঊর্ধ্বগতি মূল্য তাতে এই জ্বালানি আমাদের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং এই গোবর আমাদের যে জমিতে যে সার হিসাবে ব্যবহার করি আমরা এছাড়া গরুর যে বাচ্চা হয় সেই বাচ্চা আমরা বিক্রয় করে কিছুটা অর্থ উপার্জন পাই

সবসময়ই অন্য পশু পুষতে রাজি আছি